হ্যাঁ শুনেছি ও

গরম গরম পকোড়া পেঁয়াজি আলু ঘুগনি সব হচ্ছে ঠিক আছে যেমন বলবেন ডেইলি বানাচ্ছি তো অনেকদিন থেকে বানাচ্ছি না অভ্যেস হয়ে গেছে না না প্রথমে অনেক ছোট দোকান ছিল ধীরে ধীরে এত দূর এসছি আরও যাতে ভালো হয় তার চেষ্টা করব বাড়িতে আছে সবাই সবাই দোকানে থাকলে কি আর হবে হ্যাঁ যখন বাড়িতে থাকি তখন বাড়ির থেকে যে পিঁয়াজি করার সব কিছু যন্ত্র সরঞ্জাম বাড়ি থেকেই করে নিয়ে আসা হয় এইখানে এসে শুধু ছাঁকা হয় গরম গরম কারণ কাস্টমাররা তো গরম গরম খেতেই ভালোবাসে না ঘরে ছাঁকলে তো ঠাণ্ডা হয়ে যাবে হুম কাস্টমার আসবেন বলে দেব দেখলেই তো শিখবেন অনেকদিন প্রথমে তো এমনিই দোকানের মতো ছিলনা এমনি দাঁড়াতাম তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে করে দোকান বানালাম বানিয়ে আর এইসব এখন বেশি করে দোকান বাড়ানো হয়েছে কাস্টমার আসে হতেই তো বসার তো দরকার ওই জন্য কাস্টমারের বসার জন্য বেঞ্চ এইসব বানানো হয়েছে চেয়ার কারণ বর্ষার সময় রৌদ্রের সময় মানুষ তো এসে দাঁড়াবে এই জন্যে এত বড় দোকান করেছি তো এখনও ঠিক মতন করতে পারিনা আরেকটু বড় করার চেষ্টা করছি হ্যাঁ প্রথমে তো প্রথমে তো মানুষ ছোট থেকেই বড় হয় সেইজন্য ছোটখাটো দোকান থেকেই শিখতে হবে প্রথমেই বড় বললে কি আর হবে চেষ্টা রাখতে হবে মানে আমার ছোট দোকান যেন আমি বড় করতে পারি কাস্টমার যেমন ভালোভাবে আসে আমার দোকানে সেরকম জিনিস বানাতে হবে হুম হ হ্যাঁ আর ওইগুলো কম কম রাখি কারণ বেশি তো ওগুলো বিক্রি হয়না ঠিক আছে এসো